হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ আচ্ছা কদিনের জন্য

আচ্ছা কী থিম রাখতে চাইছেন একটু বলুন আচ্ছা না অনেকে এখন দেখছি নতুন নতুন অনেক থিম করছে তো সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি সেরকম করতে চাইছেন

তা আমাদের ডেকোরেশানের কিন্তু চার পাঁচজন যাবে ঠিক আছে চার পাঁচজন ছেলে যাবে আপনাদের ওখানের কেউ যদি থাকে তাহলে তার সাথে একটু ওদের কনট্যাক্ট করে নিতে বলবেন কারণ ডেকোরেশানটা ওরাই করবে আচ্ছা আর

হ্যাঁ ফুল তো দেওয়া হবে এবার লাইটটা আপনারা কীরকম কী চাইছেন সেটা ওদের সাথে একটু কথা বলে নেবেন ঠিক আছে হুম উপরে কোনো ডিজাইন থাকবে না একদম খোলা আকাশ হবে আচ্ছা আচ্ছা আর

আচ্ছা মোটমাট গোটা বাড়িটাতেই করতে হবে তাই তো হুম আচ্ছা সে নয় ওই ছেলেগুলোকে আমি সব বলে দেবো ওরা গেলে আপনি একটু কথা বলে নেবেন আপনি থাকবেন তো তখন আর বলছি পেমেন্ট কি আপনি না ওখান থেকে করা হবে দেখুন আপনি যেরকমটা বললেন সব কিছু ভেবে চিন্তে দেখলাম পঞ্চাশ ষাট হাজার তো পড়ে যাবে হ্যাঁ কারণ আপনি বলছেন ফুল বেশি দিতে হবে আপনার গেটের সামনে সাজাতে হবে আবার লাইটিংও করতে হবে সেই জন্য আর কি না অ্যাডভান্স কিছু করতে হবে যাতে আপনার কাজটা আমরা নিয়ে রাখতে পারি সেই জন্য অ্যাডভান্স করতে হবে যেরকম সেরকমই হ্যাঁ একদম আচ্ছা ঠিক আছে তাহলে ওরা যেদিন যাবে আপনাকে আমি জানিয়ে হুম